পশু পণ্য প্রক্রিয়াকরণে সাধারণ পদ্ধতি বলতে যেহেতু চাষবাস করা হয় মানে ছোটোবেলায় পশু কেনা হয় তাকে ভালোভাবে খাবার দাবার দিয়ে মানুষ করা হয় খাবার দাবার দিয়ে ভালো করে বড়ো করে তোলা হয় তারপর তাদেরকে বিক্রি করা হয় চূড়ান্ত দামে এইভাবেই পণ্য প্রক্রিয়া হয় এবং তারপরে যারা কিনে তাদেরকে জবাই বা কষাই করে মাংস আলাদাভাবে আরও আরও পণ্য উপার্জন করা হয় আরও ভালোভাবে বিক্রি করে তো এইভাবেই পণ্য উপার্জন করায় আরও ভালোভাবে আর একটি পশু কেনা উপ্জন ছোটোবেলায় কেনা হয় তারপরে আস্তে আস্তে তাকে বড়ো করা হয় খাবার দাবার দিয়ে তারপরে তাদের চূড়ান্ত দাম হিসাবে বাজার বা কোনো ভালো জায়গায় বিক্রি করা হয় এবং সেখান থেকে যারা কেনে তারা তাকেও আরও এক জায়গায় বিক্রি করে তাকে জবাই বা কষাই করে কেটে মানে সবার মতো করে বিক্রি করা হয় আলাদাভাবে কেজি দরে